কৃষির জন্য জলসেচের নানারকম উৎস আছে সেই উৎসগুলি হল নদী নালা খাল বিল এবং জলসেচের টিউওয়েল বা ডিপ টিউওয়েল পাম্প এই সমস্ত থেকেই জলের পাওয়া যায় এই জল সরবরাহের পরিকল্পনা জমিতে সেচ করার জন্য মানুষ আগে সেচ পদ্ধতি ব্যবহার করতো নদী থেকে বা খাল কেটে জল এক জায়গা থেকে আর এক জায়গায় জল নিয়ে আসতো এতে সময়ও বেশি লাগতো এবং পরিশ্রমও বেশি হতো এখন মানুষ তার পরিবর্তে নানাধরণের পাম্প সেট জমিতে লাগাচ্ছে এর ফলে মেশিনের সাহায্যে জল তাড়াতাড়ি খুব কম পরিশ্রমে উপরে উঠে আসছে এবং মাঠে জলের প্রবণতা বাড়ছে এর ফলে চাষবাসও খুব উন্নতি লাভ করছে